যেমনটা আমি প্রথমেই বললাম খেলাধুলা আমাদের জীবনকে সুন্দর জীবনে পরিণত করতে সাহায্য করে খেলাধুলা ছাড়া আমরা একটি সুন্দর সুস্বাস্থ্য সম্পন্ন জীবন অতিবাহিত করতে পারবো না খেলাধুলা আমাদের শরীরের সাথে সাথে মনের এমনকি চরিত্রেরও বিকাশ এবং সমৃদ্ধি ঘটায় খেলাধুলো হলে শারীরিক উচ্চতা বৃদ্ধি পায় শরীর সুস্থ সবল থাকে খাদ্য হজম করতে এবং সঠিক পরিমাণ খাদ্য খেলে শরীর আরও ভালো থাকবে এছাড়া খেলাধুলো হচ্ছে আমাদের মনেরও বিকাশ ঘটায় আমরা সারাদিন দৈনন্দিন জীবনে পড়াশুনা বা কর্মক্ষেত্রে এতোটাই ব্যস্ত থাকি যে আমাদের মনের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে আমাদের আর কিছুই করতে ভালো লাগেনা কিন্তু আমাদের কর্মের পরে বা আমাদের পড়াশুনার পরে যদি আমরা একটুখানি খেলাধুলোর অভ্যেস করতে পারি তাহলে আমাদের মন সতেজ হয় মন ফুরফুরে হয় আমরা আনন্দের সাথে বাকি দিনগুলো কাটিয়ে উঠতে পারি খেলাধুলা একটি নিয়মিত ব্যায়ামও বটে শরীরের মেদ ঝরাতে বিভিন্ন অসুখের সাথে মোকাবিলা করতে খেলাধুলো করাটা খুব জরুরি আর খেলাধুলোর সাথে সাথে যেটা আমাদের আরও বেশি জরুরি সেটা হচ্ছে সঠিক পরিমাণ খাওয়া দাওয়া করা কারণ সঠিক পরিমাণ খাওয়া দাওয়া করলে তবেই আমরা একটা সুস্বাস্থ্য পাবো আর খেলাধুলো আমাদের স্বাস্থ্যকর জীবনধারার জন্য খুবই প্রয়োজনীয় কারণ খেলাধুলো আমাদের কে নিয়মানুবর্তী হতে শেখায় খেলাধুলো আমাদের কে পাংচুয়াল হতে শেখায় খেলাধুলো আমাদের কে জিনিসকে সঠিকভাবে ব্যবহার করা শেখায় খেলাধুলো এই জগতের একটা অন্য জানলা খুলে দেয় আমাদের জন্য বর্তমান যুগে তো খেলাধুলোর মাধ্যমে মানুষ নিজের জীবিকা পেশা এবং অর্থ উপার্জনও পর্যন্ত করতে পারে খেলাধুলোর মাধ্যমে এখন শিক্ষাগত প্রতিষ্ঠানে নথিভুক্তওকরণও করা হয়ে থাকে তাই খেলাধুলো যে আমাদের একটা স্বাস্থ্যকর জীবনধারার জন্য একটা অবদান এ কথা কিন্তু কেউ অমান্য করতে পারবে না বর্তমানে প্রযুক্তির যুগে আমরা খেলাধুলোকে প্রায় ভুলতেই বসেছি আমাদের সাথী হয়েছে মোবাইল ফোন কাম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ ইত্যাদি আর আমাদের শরীর তৈরি হয়েছে একটা কাচড়াদানে আজকাল অল্পবয়সি বাচ্চারাই বিভিন্ন গুরুতর মারণরোগে ভোগে কিন্তু আজ যদি তারা এই মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ভুলে একটু প্রকৃতির সাথে প্রকৃতির মাঝে যদি খেলাধুলোর অভ্যেস করতে পারে তাহলে তাদের জীবনে একটা আমুল পরিবর্তন ঘটবে এবং তারা একটা সুস্থ সবল ও সুন্দর জীবন অতিবাহিত করতে পারবে